হ্যাঁ হ্যালো

হ্যাঁ আমি আমাদের একটা ফাউন্ডেশান আছে এটার নাম হচ্ছে বিশ্বজিৎ ফাউন্ডেশান তো ওটা আমাদেরই তৈরি করা একটা এন জি ও সংস্থা যেটার মাধ্যমে আমরা আমাদের সামাজিক কাজকর্মগুলো করে থাকি সামাজিক কাজকর্ম বলতে আমাদের যে সমস্ত গরিব মানুষজন আছেন তাদের পোশাক পরিচ্ছদ দেওয়া মানে যাদের হয়তো লজ্জা নিবারণের জন্য পোশাক কেনার সামর্থ্য পর্যন্ত থাকে না তাদেরকে আমরা পুরাতন হোক নতুন হোক বিভিন্ন অনুষ্ঠানে আমরা নতুন পোশাক তাদেরকে তুলে দিই এবং প্রতি শীতে আমরা কোথায় দিই বলতে আমাদের তো দেখুন সমস্ত জায়গা যেখানেই আমরা এরকম দুঃস্থ মানুষদের পেয়ে থাকি সেই সমস্ত জায়গাতেই আমরা গিয়ে দিয়ে আসি আর বলতে এই দেখুন আমাদের পোশাক পরিচ্ছদ দেওয়া ছাড়াও বিভিন্ন ধরনের খাবার মানে বিভিন্ন ধরনের যে অনুষ্ঠানগুলো হয় যেমন বিয়েবাড়ি শ্রাদ্ধ বাড়ি বা জন্মদিন বাড়ি তো তাদের বেঁচে যাওয়া খাবার সেই খাবার সংগ্রহ করে আমরা গরিব দুঃস্থ মানুষদেরকে তুলে দিয়ে আসি তাদের দুমুঠো খাবারের ব্যবস্থা আমরা এখান থেকে করতে পারি হুম অবশ্যই যেমন যে সমস্ত পরিবারের ছেলেমেয়েরা পড়াশুনা করতে পারে না তাদের পড়াশুনার জন্য খরচও আমরা বহন করি যেমন আমাদের এই আমাদের মাধ্যমেই মোটামুটি প্রায় দশ বারোটা ছেলে এবং মেয়েকে কেউ হয়তো স্কুলে পড়ছে কেউ হয়তো কলেজে পড়ছে কেউ হয়তো বিশ্ববিদ্যালয়েও পড়ছে এরকম ব্যবস্থা আমাদের এখান হয়ে থাকে আমরা আমাদের ফাউন্ডেশানে আছি অনেকেই প্রায় ধরে নিন পঞ্চাশের উপর কিন্তু আমরা অ্যাক্টিভলি কয়েকজন আমি এবং আমার মতো আরও চার পাঁচ জন আছে যারা আমরা অ্যাক্টিভলি হয়তো সবসময় এরকম কিছু না কিছু কাজের সাথে যুক্ত থাকি কোথা থেকে ভাবলাম বলতে আসলে আমার তো গ্রামে বসবাস আমাদের পরিবারও তো ঠিক অতোটা বড় লেভেলের নয় তো মানে ছোটোবেলা থেকেই খাটাখাটনি করে বড় হয়ে ওঠা তো সেই জায়গা থেকে মনে হয়েছে যদি আরও দুটো মানুষকে আমরা যদি সাহায্য করে উঠতে পারি তাহলে তারা উপকৃত হয় তো সেই ভাবনা নিয়েই এগিয়ে আসা না না আমি স্টার্ট করিনি আমাদের যিনি দাদা আছেন অ্যাকচুয়ালি আমাদের যেটা ফাউন্ডেশান বলছি তো সেটার যিনি ওনার মানে যিনি তৈরি করেছিলেন ওনার নাম হচ্ছে অভীক চ্যাটার্জি উনি তৈরি করেছিলেন উনি তৈরি করেছিলেন দুহাজার আঠারোয় আর আমি দুহাজার আঠারোতেই জয়েন করি দুহাজার আঠারোর আগস্ট সেপ্টেম্বর করে আমি জয়েনিং করি তো সেই সেই তখন থেকেই আমাদের একসাথে পথ চলা এখনও আমাদের রানিং চলছে হুম অবশ্যই আছে উনি এখনও আছেন খুব অ্যাক্টিভলি আছেন এবং উনি এবং আমরা কয়েকজন মিলেই অ্যাক্টিভলি কাজগুলো করি এখনও পর্যন্ত আমরা রিসেন্টলি কাজ করেছি একটা জন্মদিন বাড়ি ছিল তো ওই জন্মদিন বাড়ির বেঁচে যাওয়া খাবার গিয়ে আমরা সংগ্রহ করে আমাদের বর্ধমান এলাকার স্টেশন সংলগ্ন এলাকায় কিছু দুঃস্থ মানুষ মানে কিছু বলতে অনেক সেটা সংখ্যায় তো তাদের হাতে যতটা পারি তুলে দিই আর কিছু বলতে হুম তার ব্যবস্থা আছে যদি কেউ করতে চায় তাকে যোগাযোগ করতে বলবেন ঠিক ব্যবস্থা হয়ে যাবে ঠিক আছে